আমি মনে করি ভারতের ফ্যাশান সম্পর্কে খুবই ভালো কিন্তু আগের তুলনায় এখন প্রচুর ভালো আগেকার আর কাপড় ছিল একটু ঢিলঢাল কিন্তু এখনকার কাপড় হয়েছে একটু টাইট একটু ভদ্র স্টাইলের বিদেশি ফ্যাশান ভারতে এখন খুব প্রভাবিত করে চলেছে আমি জিন্স প্যান্ট পরতে খুবই পছন্দ করি এবং আমি যদি জিন্স প্যান্ট কিনি তো সেটি এই পুরুলিয়া জেলার একটি বিখ্যাত রঙ্গোলী দোকানে কিনি